হ্যালো আমি মিসেস মণ্ডল বলছি বলছি মিস্টার দত্তাক আছে খাবার অর্ডার করবো এই চিকেন চাউমিন একটা রোল দুটো ললিপপ আর এই ঘন্টা দেড়েকের মধ্যে নিয়ে আসলে হবে তা দাদা কত বিল হবে পাঁচশো টাকা তা ছাড় হবে না ঠিক আছে ঠিক আছে আমি আসলে পুরো পেমেন্ট করিয়ে দেবো তাড়াতাড়ি যেন খাবারটা চলে আসে সেই দিকে খেয়াল করবেন খাবারটা খুবই আর্জেন্ট আমাকে খেতে হবে বাড়িতে অসুস্থ মানুষ আছে